এই তো ভাই একটু বাড়িতে আছি ভালো আছিস তো হ্যাঁ আছি কোনও রকমে খাওয়াদাওয়া হয়েছে ও বাড়ির সবাই বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ আছে কেটে যাচ্ছে কোনও রকমে দিন

অ্যা ঘোরার ডেট কর না একটা যাই এক জায়গায় সাইকেল নিয়ে চলে যাবি তো দয়াপুর এ বিশাল ব্যবস্থা তো চল যাই চল কী আর হবে তাহলে আমরা তাহলে এখান থেকে কটার সময় বার হবি আচ্ছা সাত আটটার দিকে বার হব দশটার দিকে একটা টিফিন করতে হবে তো দেখ যেটা চিন্তাভাবনা করবি অ্যাঁ তুই তো ওরকম বলছিস আমার কাছে কি টাকা আছে নাকি নাটক করিস না ভাই ঠিক আছে এ বাড়ি থেকে নিয়ে যাই চল সব থেকে বেটার হবে বাইরে খেতে গেলে এক কাঁড়ি টাকা লাগবে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে বাইরে থেকে খাওয়া হবে সে তোর চাপ নিতে হবে না আমি আছি সোহেলকে নিবি সোহেলকে নিবি নে রোহিতকে নিস না রোহিত তো হাপটা

না কিপ্টে রোহিত তাহলে আমি আর ওই আমি আর তুই আর রোহিত আর সোহেল যাবো চারজন যাবো আর ওদেরকেও বলে দিস একটু টাকা নিতে কদিন থাকবি নাকি চলে আসবি নাহলে একটা হোটেল টোটেল দেখে ওখানে থেকে যেতাম ওহ্ ঠিক আছে সোহেল তা সোহেলকে আর রোহিতকে রেডি থাকতে বলিস আচ্ছা ঠিক আছে রা ঠিক আছে রাখি তাহলে